হ্যালো নমস্কার বলছি আপনি যে আমার এ বাড়ির যে ময় আর্থিংটা সোজা করে দিয়েছিলেন সেটা তো কোনো কাজ হচ্ছে না তা আপনি আবার কবে আসবেন আর কী রকম কী পড়বে আর কী কী লাগবে যদি একটু বলেন

আমার বাড়ি তো আর্থিংয়ে কারেন্ট টারেন্ট তো অফ হয়ে যায় আছে আপনি যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে ভালো হয় আর বলছি কী কী লাগবে সেগুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে ভালো হয় শক্ড আর্থ আচ্ছা ও লম্বা রডটা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে